আমি তো ফোনের বিষয়ে অত কিছু জানি না ফটোর বিষয়ে ফোনের বিষয়ে জানি ফটোর বিষয়ে কত কিছু জানি না তা করতে এমনি ঘুরতে ঘুরতে গেলে বিয়ে বাড়িটা গেলে ফিল্টার করে ফটো তুলতে এইটাই জানি আর কিছু জানি না তার জন্য বিয়েবাড়িতে বা ঘুরতে গিয়ে দীঘায় গিয়ে ফটো তুলি এমনি বিভিন্ন বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে ফটো তুলি বাড়িতে বাড়িতে থাকলে মাসির বাড়িতে বা পিসির বাড়িতে বা বুনির বাড়িতে বা দিদির বাড়িতে যার হোক বাড়িতে গেলে ফটো তুলি বা একটা জিনিস দিয়ে ভালো লাগছে দেখতে আমার পছন্দ হচ্ছে এবারে হয়তো পয়সা নেই এবারে ফটো তুলে নিয়ে যায় পরের বারে যখন আসবে তখন ওই জিনিসটা কিনবো ওই জন্য করে ফটো তুলি তারপর যখনও যা কলকাতার দিকে যায় বা এটা দিদির বাড়ি আছে বাংলাদেশে সেখানটাইও গেলেও ফটো তুলি ফটো তোলার জন্য সবাই বলেলে দিদির সাথে বোনের সাথে মাসির সাথে পিসির সাথে মার সাথে বাবার সাথে বোনের সাথে সবার সাথে ফটো তুলি ফটো তুলি ফটো তুলতে ভালো লাগে ওই জন্য করে ফটো তুলি আর ফটো তোলার বিষয় তো ওদের কিছু জানি না তাই একটু ফিল্টার কর করার ফটো কোনো ফটো করি দেখি ফিল্টার করি তাই জন্য করে ফিল্টার করেই ফটো তুলি আর অন্য দিক থেকে তো আর জানি না ওই জন্য করে ফিল্টার করে ফটো তুলি আর যখন হচ্ছে গ দীঘা ছাড়া আরও অন্য অন্য জায়গায় যখন ঘুরতে যাই দার্জিলিং বা দার্জিলিং যখনও ঘুরতে যাই তখন যেয়ে ফটো তুলি বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই নিয়ে ফটো তুলি বা বিভিন্ন বিভিন্ন জিনিস দেখলেও ফটো তুলি এমনি হচ্ছে গিয়ে আরও কত কত জায়গায় গেলে ফটো তুলি কত জায়গার নাম বলবো আরও আমাদের কত